আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রধান জাতিগত হল হিন্দু মুসলমান এবং তাছাড়াও অন্যান্য জাতিগত জাতিরা আমাদের সাথে মিলেমিশে থাকে এবং ভাষার দিক থেকে কিছু কিছু চাকরিজীবী ইংরেজি বলে থাকেন এবং অনেকেই হিন্দিরা হিন্দি ভাষা তাদের আমাদের কলকাতায় এবং মেদিনিপুরেও থাকে আমরা বাঙালিরা তাদের সাথে মিলেমিশে থাকি এবং সাঁওতাল গোষ্ঠী বা সাঁওতাল জনজাতি তাদের সাথেও আমাদের ভালো ব্যবহার রয়েছে এবং আশেপাশের শিখধর্মী যারা তারা আমাদের নানক আশ্রমে থাকেন এবং হিন্দুরা তো তাদের সাথে মিলেমিশে খুব ভালো ভাবে মিলেমিশে থাকেন